আমার বাগানে গাছগুলি রোপণ করার পর যখন গাছগুলি দিনে দিনে ধীরে ধীরে বাড়তে থাকে তখন আমার মনে হয় যে গাছগুলি কখন ফুল আসবে কিংবা ফল আসবে যখন গাছের কুঁড়ি আসে তখন আমার প্রচণ্ড ভালো লাগে যে কখন গাছটি সেই কুঁড়ি থেকে ফুল ফুটবে যখন গাছে কুঁড়ি আসে তখন সেই গাছের গোড়ায় পরিমাণমতো সার দেওয়া হয় যাতে গাছটি ফুল কিংবা ফল বড় হয় এবং ভালো হয় দেখতে প্রচণ্ড সুন্দর হয় তার জন্য তাকে আরও বেশি করে যত্ন নেওয়া হয় এবং সেই গাছটি যাতে কোনো পোকা পোকা না আক্রমণ করে তার জন্য কীটনাশক ব্যবহার করা হয়